মোটর বাইক নিয়ে ঘুরতে যেতে ভালো লাগে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টের শুশুনিয়া পাহাড়ে আমি অনেকবার ঘুরতে গেছি বন্ধুদের সাথে এবং সেইখানে গিয়ে ট্রাফিক সিগনালে জড়িয়ে পরি এর জন্য একবার মানুষের কাছে খুব ছোট হয়েছিলাম এবং বন্ধুদের সঙ্গে আমি গাড়ি করে অনেক জায়গায় ঘুরতে গেছি সেখানের কিছু সাইট সিইং এবং মানুষজন পশুপাখি নানারকম সবকিছু ভালো লাগে এছাড়াও গাড়ি এ করে বন্ধুবান্ধবদের সাথে অনেক দূরে ঘুরতে গেছি বাইক নিয়ে নিজেও গেছি বাইকে নর্মাল স্পিড দিয়ে গাড়ি চালানোই ভালো এছাড়াও গাড়ি নিয়ে ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে বা বন্ধুদের সাথে আমার ঘুরতে যেতে খুব ভালো লাগে এছাড়াও আমি ছোটখাটো ট্যুরে যাই সাধারণত সময় থাকলে যাই তা না হলে আমি কোথাও যেতে পারি না আর গাড়ি করে বন্ধুদের সাথে ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে